পশ্চিমবঙ্গের লোকেরা নানা সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান উপভোগ করে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে পঁচিশে বৈশাখ বাইশে শ্রাবণ তারপরে পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি এই সব দিনে আমাদের সাংস্কৃতিক ছোট্টো অনুষ্ঠান হয়ে থাকে যেটা আমার ক্লাবে হোক বা স্কুলে হোক বা ওটা যেখানে খুশি যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাই যোগদান করে ছোটো বাচ্চারা গান করে জাতীয় সংগীত গান করে পতাকা উত্তোলন করে তাদের মিষ্টি খাওয়ানো হয় জিলিপি খাওয়ানো হয় পাউরুটি খাওয়ানো হয় লজেন্স কি দাওয়া হয় এছাড়াও পঁচিশে বৈশাখ বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম রবীন্দ্রজয়ন্তী বার পালন করে থাকি সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের গান নাটক কবিতা আবৃতি করা হয় আমাদের দেশে যেসব সামাজিক অনুষ্ঠান রয়েছে বিয়ে জন্মদিন অন্নপ্রাশন কারো পৈতে বা কারো কেউ পো কেউ মারা গেলে শ্রাদ্ধ শান্তি এরো সামাজিক অনুষ্ঠান করা হয় তারপরে বিয়ে তারপর বিয়ে মানে একটা আনন্দ যেখানে সবাই লো অনেক লোক থাকে একদম সামাজিক অনুষ্ঠান বড়ো করে হলে ভালো লাগে যেমন অন্নপ্রাশন হুম তারপর বাঙালি তো খাদ্যরসিক যে কোনো সামাজিক অনুষ্ঠানে খ খেতে সবাই ভালোবাসে অনেক কিছু সামাজিক অনুষ্ঠান হয় বাঙালির মধ্যে পশ্চিমবঙ্গে হয় এখানে পালন করা হয়